আমি জমির ফলন বাড়ানোর জন্য একটি উচ্চ ফলনশীল সার বীজের ব্যবসা করতে চাই তারজন্য আমার কিছুটা জায়গার প্রয়োজন এবং সেটা লোকালয়ের মধ্যে হলে ভালো হয় কারণ লোকালয়ের মধ্যে ব্যবসাটা একটু ভালো চলে তাই প্রথমে কিছুটা জায়গা দরকার এবং সেই জায়গার ওপর একটা বাড়ি তৈরি করতে হবে যাতে করে আমি ওই ব্যবসাটাকে চালিয়ে যেতে পারি তারপর একটা বাড়ি তৈরি করার পর আমি ওই সার বীজের ব্যবসার একজন ডিলারের সঙ্গে কনট্যাক্ট করব এবং করার পর তার সঙ্গে কথা বলে সমস্ত ভালো দিক মন্দ দিক যাচাই করে তার কাছ থেকে ওই সার বীজ নিয়ে আসবো এবং আমার ব্যবসা শুরু করব শুরু করার জন্য অবশ্যই আমার মূলধনও দরকার কারণ ওই জায়গাটা কেনার সময়ই তো আমার মূলধনের দরকার একটা বড় অঙ্কের মূলধনের খুবই প্রয়োজন কারণ জায়গাটা কেনা তারপর বাড়ি তৈরি করা তারপর ডিলারের কাছ থেকে সার বীজ কেনার জন্য সমস্তটার জন্যই আমার মূলধন খুবই প্রয়োজন মূলধন ছাড়া কোন কিছুই সম্পূর্ণ করা সম্ভব নয়